হ্যাঁ আমি প্রীতি কথা বলছিলাম আমার কিছু সবজির বিষয়ে জানার ছিলো ওই জন্য আপনাকে কল করছিলাম বলছি আমি টমেটো হঠাৎ করে পাঁচ কিলো কেনা হয়ে গেছে তো আমি এটা কীভাবে স্টোর করতে পারি একটু বলবেন ম্যাম

আচ্ছা

আচ্ছা আর বলছিলাম যে আমি আরও কাঁচা লঙ্কাও কিনে এনেছি একটু ভালো পেয়েছিলাম কিনে এনেছি তো ওটা কীভাবে ভালো করে ফ্রেশ থাকবে বেশি দিন

আচ্ছা আমি শুকিয়ে নিলে কি ওটা ব্যবহার করতে পারবো আরও বেশি দিন

ঠিক আছে আমার এই দুটো জিনিসই জানার ছিলো না না না ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ